গাছপালার প্রতি আমি ছোটোর থেকেই অত্যন্ত আগ্রহী তাই আমার ঘরে গাছপালার কোনো অভাব নেই ছোটবেলা থেকে গাছ লাগাতে আমি খুব ভালোবাসি আমার ঘরে অনেক রকমের গাছ আছে ফলের গাছ ফুলের গাছ বিভিন্ন ওষুধপত্রের গাছ যেমন তুলসী নিম আম জাম ফুলের গাছ বলতে গোলাপ গাঁদা টগর রজনীগন্ধা প্রভৃতি অনেক ধরনের গাছ আমার আমার বাড়িতে আছে এবং এই গাছগুলিকে বৃদ্ধির জন্য বা এই গাছগুলির পরিচর্চার জন্য আমি যে মাটি ব্যবহার করি তা হলো দোঁয়াশ মাটি এবং দোঁয়াশ মাটি এঁটেল মাটি এবং যে গাছের জন্য যে মাটি উপযুক্ত আমি সে সে মাটি ব্যবহার করি এছাড়া বিভিন্ন ধরনের রাসায়নিক সার গাছকে সুস্থ রাখতে এবং গাছ বৃদ্ধিতে সাহায্য করে বিভিন্ন ধরনের রাসায়নিক সার গোবর সার প্রভৃতি ব্যবহার করেছি